হ্যাঁ আপনি কি টেশনারি ডিলার বলছেন হ্যাঁ বলছি যে আমার বন্ধুর জন্মদিনে পার্টিতে যাওয়ার জন্য আমি কিছু টেশনারি জিনিস বা আরো কিছু মেকআপের জিনিস সব কিছু জিনিস কিনতে চাই তো আপনার কাছে কি সব কিছুটাই পাওয়া যাবে যে কোনো মেকআপে মেকআপের জিনিস বা টেশনারি হার কানের চুরি যা যা হয় টেশনারির সব কিছুটা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এ আমি তাহলে ক কোন টাইমটায় গেলে আপনাকে মানে দ ফাঁকা পাবো আমি ফাঁকা টাইম দেখে যেতে চাই কারণ আমি অনেক কিছু জিনিস কিনতে চাই আমি অতো ভিড়ের মধ্যে যেতে চাই না তখন আপনিও দেখাতে বিরক্ত হবে বা হবেন বা আমিও তখন নিতে আমার ঠিক হয়তো কোনোটা গুলিয়ে যাবে ভুলে যাব সেই জন্য আমি যখন ফাঁকা থাকে সেই টাইমে যেতে চাই তো কোন টাইমটা ফাঁকা থাকে যদি আপনি বলতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহালে আমি তাই যাবো আমার ওটাতে কোনো অসুবিধা নেই তাহলে আমার আট তারিখে পার্টিটা আছে তো আমি তাহলে কাল পরশুর মধ্যে যাবো তো আমি আমি কোন দিনটা যাবো তাহলে সেটা আপনি বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এ আমি আটটার সমায় যাবো আমি কালকে বা পরশু দু দিনের মধ্যে যে কোনো এক দিন যাবো ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি ঠিক আছে